আমি গ্রাম বাংলার মেয়ে খেলাধুলা করতাম ছুটাছুটি হাঁটাহাঁটি যাই প্রায় দিন হাঁটতে যাই তারপরে একদিন হাঁটতে হাঁটতে মনে হল পাশে একটা বাগান ছিলো বাগানে দেখি আম গাছ আছে তাতে প্রচুর আম হয়েছে আম পাড়তে পার দেখ আম দেখে আর মনে হল যে একটা আম খাবো আম খেতে ঢেলা মারছি ঢেলা মারছি আমটা খাব কি করে ঢেলা না মারলে গাছে উঠতে পারি না তো তাই ঢেলা মেরে পাড়ছি পাড়তে পাড়তে আমি তো দেখিনি এখানে মৌমাছির চাক ছিলো বা ভিমরুল না কি মৌমাছি কী একটা চাক ছিলো সেটায় লেগেছে লাগতে একবারে ম ভিমরুলগুলো বোঁ বোঁ করে দৌড়েছেে পিছনে পিছনে আমরাও কী করলাম চার পাঁচজন ছিলাম সাথে দৌড়েছি দৌড়াতে দৌড়াতে আমরা তো সবাই কে যে যার মতো দৌড়েছি এবার কে কোন দিকে দৌড়াচ্ছে সেটা তো আর দেখিনি তারপরে একসঙ্গে হয়ে দেখি একজন নেই তাকে খোঁজাখুঁজি করছি করতে করতে দেখি সে মানে খুঁজেই পাচ্ছি না তারপর দেখি অনেকক্ষণ পরে সে একটা পানাপুকুরে মানে ঝাঁপ মেরেছিল ঝাঁপ মেরে পানা টানা পাঁক ফাঁক কাদা মেখে আর উঠে আসছে তারপর বলি কি হল রে বলে আমাকে তো ভীমরুল কামড়েছিলো আমি তো পুকুরে ঝাঁপ মেরেছি মারতে তো সে ভিমরুলগুলো আমি অন্য ডুব মেরে উঠেছি উঠে দেখি ভিমরুলগুলো সব আর নেই চলে গেছে তারপরে বাড়িতে গেছি বাড়িতে গিয়ে ভিমরুল কামড়েছে বলতে বাড়ির লোক তো খুব বকাবকি করছে যে কেন ওই বাগানে গেছিস তোরা খেলবি খেলবি এমনি খেলবি বা বাগানে পরের বাগানেের ঢেলা মেরে আম পাড়ছিলিস কেন তা বলি খাবো বলে পাড়ছিলাম সবাই মিলে একসঙ্গে হয়ে একটা আম পাড়বো খাবো বলে পেড়েছিলাম পাড়ছিলাম তারপরে ভিমরুলগুলো ছিলো বলে দেখিনি বলে এবার মা বাবা বকাবকি করছে যে আর কোনোদিন যাবি না ওই সব করতে অন্যায় ওগুলো পরের বাগানে ঢেলা মারতে নেই পরের গাছে আম পাড়তে নেই তারপরে বলে কী হবে পেড়েই তো ফেলেছি তা এবার ভিমরুল কামড়েছে এবার ওষুধপালা দেবে বলে বাবা মা ঠিক করেছে ডাক্তারের কাছে নিয়ে গেলো যন্ত্রণা হচ্ছে তারপর এইরম করতে করতে আরও একদিন ওরম যাচ্ছি রাস্তাতে হেঁটে হেঁটে যেতে যেতে তো একটা পাশের বাড়িতে গেলাম বলি কী করছে তারা কী আর বলবো এই এরম করছিলাম সব এই খেলাধুলা সে